শ্যাম্পুটা ব্যবহার করার পর আমার অনেক চুল উঠছে এবং মাথায় একটা চুলকানি ভাব আসছে র্যাশ টাইপের হয়ে গিয়েছে অনেক চুল উঠে গিয়েছে এর জন্য আমার এটাকে একদম ভালো লাগেনি শ্যাম্পুটা ব্র্যান্ডেড অথচ দামটা এতটাই বেশি মানে পরিমাণটা কম দিচ্ছে আর শ্যাম্পুটার রংটা খুবই বাজে